আমি ঈদে একটি জুতো নিয়েছিলাম যেটা নেওয়ার পর আমি খুবই ভালো ছিলাম খুবই খুশি ছিলাম কারণ এটা খুবই আরামদায়ক কিন্তু জুতোটা দেখতেও খুব সুন্দর কিন্তু জুতোটার ওপরে যে স্টোনের কাজগুলো রয়েছে সেগুলি আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে যার জন্য জুতোটার সৌন্দর্যটা নষ্ট হচ্ছে এবং জুতোটার যেভাবে নতুনে অনেক ভালো ছিল কিন্তু জুতোটা আস্তে আস্তে নীচের যে আঁঠাটা আছে সেটা ছিঁড়ে যাচ্ছে এবং যে কোনো সময় রাস্তাতে আমাকে জুতো ওই জুতোটা ছিঁড়ে যেতে পারে এবং আমাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে